হ্যালো স্যার আপনাদের স্বাদ কলকাতা রেস্তরাঁতে পনির ভর্তা পাওয়া যাবে কি না আমাকে একটু জানান কারণ আমার ভাইয়ের কিছু দিন পর জন্মদিন রয়েছে সেইখানে আমার প্রায় দেড়শো জন মতো লোক খাবে তাই আমি ওই পনির ভর্তা পদটি আপনাদের রেস্তরাঁ থেকে অর্ডার করতে চাই আমর প্রায় একশো ষাট প্লেটের মতো ওইটি লাগবে এবং ওই ওই খাবারের পদটিতে যেন কম ঝাল হয় যেহেতু আমার ভাইয়ের জন্মদিনে অনেক বাচ্চারা আসবে তাই বেশি ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নইলে বাচ্চারা ঝাল খেতে পারবে না অযথাই নষ্ট হবে এবং ওটি আপনি ভালো করে বানাবেন তার জন্য যদি আপনাকে আলাদা চার্জ দিতে হয় সেটিও আমি দিতে রাজি কিন্তু পনিরের ভর্তাটি যেন ভালোভাবে রান্না করা হয় এবং যদি ওই পদটি আপনার কাছে থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর ওই পদটি আমি কবে ওই জন্মদিনের দিন কটার সময় ডেলিভারি পাব সেটিও আমাকে একটু জানাবেন